হ্যালো আমি সুস্মিতা বলছি বলছি আপনার দোকান থেকে তো মুদিখানা মাল নিয়ে আসি আর তো এ মাসেরও বাজারটা করব তো অবশ্যই কিন্তু আপনি তো দিনে দিনে যা দাম বাড়িয়ে দিচ্ছেন জিনিসপত্রের হ্যাঁ মাল ভালো দেওয়া হচ্ছে কিন্তু হচ্ছে আমি তো রেগুলার কাস্টমার আপনার সেই হিসেবে বলছি একটু কম আচ্ছা আলু পাঁচ কেজি দেবেন মুসুর ডাল দেবে আচ্ছা একশো কুড়ি টাকা করেই পাঁচশো দেবে মুগ ডাল দেবেন পাঁচশো হ্যাঁ ওই একশো আশিরটাই পাঁচশো দেবেন আর হচ্ছে এক ট্রে ডিম দেবেন আর ময়দা দেবেন দু কেজি

না না না ঠিক আছে দামটা একটু ধরে নেবেন